মোবাইল ফোনের অনেকগুলো নেতিবাচক দিক আছে যেগুলো আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি অর্থাৎ আঠেরোর নিচে ছেলেমেয়েদের কাছে মোবাইল খুব ভয়ঙ্কর এই মোবাইলে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা সবথেকে বড়ো ক্ষতি হচ্ছে যেটা অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের কাছে মোবাইলের দৌলতে বিভিন্ন রকম ব্লু ফ্লিম বা আদার্স কিছু দুর্নীতিমূলক কাজকর্ম ইত্যাদি সবকিছু পেয়ে ছেলেপিলেরা বিপথে পরিচালিত হয়ে যাচ্ছে এরা লেখাপড়ার থেকে অনেক দূরে চলে যাচ্ছে ফলে পরিবেশে যথেষ্ট সমস্যার সৃষ্টি করছে এবং এটাও ঠিক যে অনেক কিছু অনেক ছেলেমেয়ে মোটর বাইক চালাচ্ছে এই মোবাইল ফোনটা কানে এক হাতে নিয়ে যার ফলে রাস্তাঘাটে যথেষ্ট দুর্ঘটনা ঘটে চলেছে মোবাইল ফোনের সাহায্যে বহুদূরের মানুষের সঙ্গে বহু দুর্নীতিরমূলক কাজকর্ম ঘটিয়ে চলেছে এক শ্রেণির মানুষ এটাও কিন্তু সর্ব্বৈব সত্য কথা এইসব চিন্তা করে আমরা বলতে পারি যে মোবাইলের নেতিবাচক দিকগুলো আমাদের কাছে খুবই দুর্বিষহ হয়ে উঠেছে